এক চার দুহাজার তিন দুই ছয় দুহাজার তিন চার আট দুহাজার তেইশ চার বারো দুহাজার তেইশ ছয় দুই দুহাজার তেইশ